হুম হুম

আচ্ছা সময় সময় সময়ে যাচ্ছে না নাকি গাড়ি ও ও আর বলো নি দাদা সেই আগের ড্রাইভারটা তো সেইটাই আর কিছু মনে করো নি দাদা আই আগের ড্রাইভারটা তো নাই বুঝতে পারছ এখন নতুন ড্রাইভার এসছে সেই ড্রাইভারটা হচ্ছে গ্রামে চলে গেছে ছুটি দিয়ে তো নতুন ড্রাইভার এসেছে সেই ড্রাইভারটা একটু গন্ডগোল করছে বুঝতে পারছো আমি বা বলছি বারবার যে টাইম মতো আমাকে হচ্ছে যে জলটা তো দিতে হবে কারণ আমার ওইটাই বিজনেস তো সে টাইম মতো দিতে পারছে নি এটা তো একটা সমস্যা দাঁড়িয়েছে ঠিক আছে আমি বলবো আপনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি আরে কিছু মনে করো নি আচ্ছা আমি বলবো আজকে তাকে ভালো করে বুঝাবো যে টাইম মতো যেমন জলটা ডেলিভারি দেয়

হ্যাঁ হ্যাঁ অবশ্যই কটায় যাচ্ছে গাড়ি কটায় যাচ্ছে জলের ও ও হচ্ছে তো তোমার তোমার হচ্ছে ঠিকানাটা কোন দিকে বলো তো আমার হচ্ছে তাহলে আমি কালকে যাবো গাড়ি নিয়ে আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আর উত্তর ডি দিকটা দিয়ে তাই তো আচ্ছা আচ্ছা ওই দিকে ওই দিকে গাড়িটা গন্ডগোল করছে এই গাড়িটার ড্রাইভারটাকে বুঝাতে হবে ভালো করে বুঝতে পেরেছো তুমি চাপ নাও নি আমি হচ্চে আমি যাবো ওটার দিকে এখন ও এখন ঠিকঠাক জানে নি তো বুঝতে পারছো ওই যে নতুন এসছে ওদিকের ইয়েগুলো জানে নি ঠিকঠাক কোথায় কী ইয়ে হচ্ছে টাইম মতো দিতে পারছে নি কিছু মনে করো নি আমি যাবো ওই দিকটা আমি দেখছি কাল থেকে হ্যাঁ ঠিক আছে হুম হুম